তো বাড়িতে আছি যাবো এখন কোচিং সেন্টার মালদা আজকে এগারোটায় শুরু হয়ে যায় এগারোটায় সপ্তাহে তিন দিন হ্যাঁ আমি আছি আর আমার দুটা বান্ধবী যায় একসাথে যাই এখান থেকে বাসে ম্যাজিকে এমনি গাড়িতে হ্যাঁ দশ মিনিট লাগে যেতে ওখানে টোটোতে যেতে হয় আবার একসাথেই যাওয়া আসা করি যে দিন একা থাকি ও দিন প্রবল হয় আমাদের কোচিং সেন্টারটা এমন জায়গায় আছে যে একা যেতেও ভয় লাগে একসাথেই যাই দু জন তিন জনে ও দু ঘন্টা পড়ায়